কৃষিকাজে প্রযুক্তির ভূমিকা অনেক কৃষিকাজে প্রযুক্তির ভূমিকা হিসেবে যদি পাম্পকে ধরা হয় তো পাম্পের সাহায্যে আগেকার সময় জল জলাশয় থেকে নিয়ে আসা হতো বয়ে নিয়ে আসতে হতো এখন সেটি আর করতে হয় না যেহেতু পাম্প হয়ে যাওয়ার জন্য জলাশয় থেকে জল সরাসরি চলে আসে তো প্রযুক্তির জন্য কৃষিকাজে অনেক সময় বাঁচানো যায় এবং এই প্রযুক্তি দিয়ে জৈনিক দৈনিক মজুরি শ্রমিকদের প্রভাবিত করা হয় অনেক রকমভাবে ভিডিওর সাহায্যে ওদেরকে নতুন নতুন পদ্ধতি শেখানো যায় এবং এই সমস্ত প্রযুক্তির জন্য দৈনিক মজুরির শ্রমিকদের কাজেতে কষ্ট করতে হয় না অতোটা তাদের খুবই কম কষ্টে কাজটি সেরে নেওয়া যায় হাস্কিং মেশিন সাহায্যে ধান ছাটাই করা যায় যেটি সময়ও বাচায় এবং শ্রমিকদের কষ্ট করতেও কম হয় এবং মোবাইল অ্যাপসের দ্বারা কৃষিকাজে অনেক রকম নতুন নতুন পদ্ধতি জানা যায় এছাড়াও কোন সার কীভাবে ব্যবহার করা যেতে পারে এবং কম সারের মাধ্যমে কীভাবে অতিরিক্ত ফসল ফলানো যেতে পারে সেগুলিও জানা যায় মোবাইল অ্যাপসের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে তো আজকালকার যুগে কৃষিকাজে প্রযুক্তির ভূমিকাটি অনেকই